আমার এলাকার শুরু হওয়ার প্রধান শিল্প হল শিল্প বা ফার্ম হল এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আর যেমন বাঘ বাঘ এখন প্রায় বিলুপ্তির পথে চলে গেছে তো এই দিক থেকে এই বাঘটা এখন এখানে শিল্প বা এই শৈলী হিসেবে এবং ফার্ম তারও ফার্ম তৈরি করা হয়েছে তাদের বৈশিষ্ট্য এবং যেমন তাদের বাঘ মানুষ মানে ছবিতে দেখেছে ফোনে দেখেছে বা বইয়ে কেউ এঁকেছে সেই ছবি দেখেছে তাদের বৈশিষ্ট্য কিন্তু কেউ তাদের কাছে গিয়ে দেখেনি তো আমাদের এখানে সুন্দরবনে আসলে এখানে আমরা দেখতে পাই তাদের বৈশিষ্ট্য এবং ঐতিহ্যগত ঐতিহ্যগতভাবে এ মানুষ আসে দেখে এবং চলে যায় এবং সমসাময়িকভাবে এ মানুষ মানুষ এখানে এ আসে আনন্দ পেতে যা যাতে তারা তাদের মন ভালো হয় এবং এবং তারা একটা জিনিসও দেখতে পায় এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে এখানে এখানে থাকে ও তো তারাও এখানে আদিবাসী মানুষরা এখানে এ আদিবাসীরা তারা তাদের তাদের বিখ্যাত ছৌ নাচ তারা যেমন ছেলে মেয়ে সবাই একই রকমভাবে পোশাক পরে তারা থালা বাটি নিয়ে মাথায় ফুল এ এঁটে তারা যে ছৌ নাচ দেখিয়ে দেখিয়ে তারা তাদের এটা একটা ব্যবসা তারা তার থেকে অর্থ উপার্জন করতে পারে তাদের নাচ দেখে এ অনেকে উপকৃত হয়ে তাদেরকে চাল পয়সা দিয়ে তাদেরকে আরও উৎসাহিত করে এবং তাদেরকে একত্রে দেখতে খুব ভালোও লাগে এ আমরা আদিবাসী আদিবাসী নাচ সবাই দেখতে পছন্দ করি এ আমাদের এই এলাকায় আদিবাসীও রয়েছে এ তারা যখন একত্রে বেরোয় একই রকম পোশাক পরে একই রকমভাবে এ সেজে একই রকম জিনিস নিয়ে বেরোয় তারা নেচে নেচে অর্থ উপার্জন করার জন্য তখন সেটা দেখতে খুব ভালো লাগে